না আমি কখনো সার্ফিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি সেই অভিজ্ঞতা আমার সেইভাবে হয়নি তাই এই সম্মন্ধে আমি সেভাবে কোন মূল্যবান শিক্ষা দিতে পারবো না কিন্তু পরবর্তীকালে সার্ফিং জিনিসটা সম্মন্ধে আরও জানার ইচ্ছে রয়েছে এবং সার্ফিং প্রতিযোগিতায় অংশ করার ইচ্ছে রয়েছে যদি কখনো অংশগ্রহণ করি আমি আমার মূল্যবান সেই অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে বলবো